আসানসোলের ছাত্রবন্ধু থেকে একটি বই কিনেছিলাম বইটির লেখা খুব অস্পষ্ট এবং পাতাগুলো অনেক ছেঁড়া বইটি ভালো না বন্ধুদেরও বলব যেন ওখান থেকে কোনও বই না কেনে